আমার শহরে অনেক কিছু দেখার জিনিস রয়েছে যেমন রাজা মহারাজের ঐতিহাসিক বা রাজা মহারাজাদের ইতিহাস এবং ইংরেজের ফাঁসিডাঙ্গাসহ বিভিন্ন জায়গা এছাড়া এখানে শহীদের এর যে বাড়ি সেসবও রয়েছে আমাদের জেলায় বা আমার শহরে অনেক কিছু ইতিহাস জড়িয়ে রয়েছে আমার শহরে যেমন রাজা চন্দ্রগুপ্ত ওর যে এ যুদ্ধ ও তার কাহিনি সেই বইটি আমাদের জেলায় রয়েছে তার সাথে সাথেও আমাদের জেলায় যে এ ক্ষুদিরাম বসু ও এবং বিদ্যাসাগর ও সে তাঁর জীবনী থেকে শুরু করে এ তাঁর তাঁর কলকাতা যাওয়ার আর এবং ক্ষুদিরামের বিপ্লবী হওয়ার আর যে জায়গা তা সুদ্ধ জড়িয়ে রয়েছে